আমি অনেকগুলি সফটওয়্যার ব্যবহার করি তার মধ্যে একটি হলো জি আই এম পি এই সফটওয়্যারটি আমি ব্যব বেশি ব্যবহার করি তো আমি আমার নিজের ছবি নিজেই সম্পাদনা করতে চাই তার কারণ হলো আমি ছোট থেকে আমি আমার ক্যামেরায় প্রকৃতির যে সৌন্দর্য সেটি তুলে ধরতে ভালোবাসি তো প্রকৃতির আনাচে কানাচে যে সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে সেই সৌন্দর্য আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে তুলে ধরি এবং মানুষের কাছে তা প্রকাশ করি আমি যেমন মানে আমার ক্যামেরাতে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরি তো আমিও চাই যে আরও অন্যান্য যে আরও অন্যান্য যারা আছে তারাও যেন আমার মতো প্রকৃতির যে সৌন্দর্য তারাও ক্যামেরায় যেন তুলে ধরে এই জন্যই আমি আমার নিজের ফটো নিজেই সম্পাদন করতে